আমি বাইক কেটাদের সঙ্গে ঘুরতে গেছিলাম ছোট একটি পাহাড়ে সেখানে আমরা টার্গেট করে ইন এস্টিমেট করে গেছিলাম যে আমরা সেখানে একসঙ্গে যাবো তারপরে এনজয় করবো ছুটির দিনে সম্ভবত আমরা গেছিলাম তো একসঙ্গে সবাই সারি সারিভাবে বাইক চালিয়ে গেছিলাম খাবার টাবার সব নিয়ে গেছিলাম ওখানে খেলাম তারপর আমরা চারিদিকে ঘোরাঘুরি করলাম আবার পাহাড়ে উঠলাম তারপর আমরা আবার বাড়ি চলে এলাম তো এটা আমাদের অনেক আগের থেকেই ঠিক হয়েছিল যে আমরা ছুটির দিনে সব বন্ধুরা মিলে বাইক নিয়ে বেরোবো এমনকি সেখানে ঘোরাঘুরি করে খাওয়াদাওয়া করে সন্ধ্যাবেলায় আবার বাড়ি ফিরে চলে আসবো এই এটা আমাদের আগের থেকে পরিকল্পনা হয়েছিল তো আমাদের সময় ছি হয়ে হয়ে গেছিল তো আমরা চলে গেছিলাম আর কি ঘুরতে খুব ভালো লাগলো ঘুরে